আমার বাড়িতে একটি অনুষ্ঠানের জন্য পাঁচশো পিস রসগোল্লা ও পাঁচশো পিস সন্দেশ লাগবে আমি জানতে চাই মহাদেব সুইটস চৌধুরী মিষ্টান্ন ভাণ্ডার ও ক্যালকাটা সুইটস এই তিন জনের মধ্যে তিনটা দোকানের মধ্যে কোন দোকানে কত পারসেন্ট ছাড় আছে